ঘোড়ায় চড়ার ক্ষেত্রে যে শৃঙ্খলাগুলি নজরে আসে তা হল প্রথমে আমাদের ঘোড়ার প্রশিক্ষকের জেনে নেওয়া উচিত ঘোড়ার চরিত্র সম্পর্কে আগেই জেনে নিতে হবে ঘোড়াটি শান্ত না রাগী অবশ্যই রাগী ঘোড়ার পিঠে না চড়াই ভালো যদি শান্ত ঘোড়া হয় সেক্ষেত্রে তার পিঠে চড়া উচিত এবং ওই প্রশিক্ষকের কাছে আমাদের আরো জেনে নিতে হবে ঘোড়ায় চড়ার নিয়ম কানুন কিভাবে বেল্টে পা দিয়ে তারপর আমাদের ঘোড়ায় চড়তে হবে এবং কতটা জোরে দৌড়তে হবে এ সকল কিন্তু প্রশিক্ষকের কাছ থেকে জেনে নেওয়া উচিত ঘোড়া যদি অশান্ত থাকে বা রাগী থাকে তাহলে সেক্ষেত্রে ঘোড়ায় না চড়াই ভালো